আপনি কি মাছ বিক্রি করেন কী বলছেন আপনার কাছে কী কী মাছ পাওয়া যায় মাছ লাগবে তো অনেক ধরনেরই মাছ লাগবে আপনি হোম ডেলিভেরি করেন ওহ্ রুই মাছের কতো দাম আছে আর কই মাছ টাটকা মাছ তো সব ও মাছ যদি পচা হয় তাহলে আপনাকে ফেরত দিতে পারি তো ঠিক আছে বলছি আপনার কাছে যে এক কেজি মাছ নিলে যেরকম দাম হয় যদি আমি আর কি পরিমাণটা বাড়িয়ে দিই তাহলে দাম কি কমবে ও আপনাকে যদি আমি আগে থেকে বলি যে আমার এরকম দশ কেজি বা কুড়ি কেজি বা এর থেকে আরও অনেক বেশি মাছ লাগবে যদি আপনাকে আগে থেকে বলা হয় তো আপনি আমাকে দিতে পারবেন সময়ের মধ্যে বলছি আজকে দুপুরে খাওয়ার জন্য মাছ নেবো মাছটা ভালো হবে তো আগেরবারে তো পচা এসেছিলো মাছটি ঠিক বলছেন তো যদি ভালো না হয় তাহলে ফেরত দেবো কিন্তু ঠিক আছে রাখছি তাহলে আমি বলে দেবো আপনাকে কল করে